এই মাসেরই গত চোদ্দই মে তারিকে আসানসোল থেকে আমার রাণীগঞ্জে যাওয়ার একটু দরকার পড়েছিল একটি ব্যক্তিগত একটি অফিশিয়াল কাজের জন্য তো যাইহোক আমি একটি ওলা বুক করি অ্যাপ ক্যাব থেকে ওলা বুক করে আমি যাই এবং ফিরে আসি ফিরে আসার সময় আমি খেয়াল করি যে আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজনীয় তথ্য যে ব্যাগটিতে ছিল সেই ব্যাগটি আমি গাড়িতেই ভুলে ফেলে এসেছি তো আমি আসা রাণীগঞ্জে পৌঁছানোর এক আত্মীয়র বাড়িতে গেছিলাম সেখানে পৌঁছানোর পর আমি ফোন নম্বরে ওই ক্যাবচালকের ফোন নম্বরে আমি ফোন করি এবং বলি যে আমার সমস্ত ডকুমেন্ট যে ব্যাগটিতে রয়েছিল সে ব্যাগটি আমি গাড়িতেই ভুলে ফেলে চলে এসেছি তো ওলা ক্যাবের ওই ড্রাইভারটি খুবই ভালো ছিল সে আমার ফোন কলটি নেয় এবং সে আমার যে জায়গাতে আমাকে পৌঁছেছিল সেই জায়গাতে ফিরে এসে আমার ব্যাগটি আমাকে দেয় আমি তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিই